হ্যাঁ আমি একটি হাতে তৈরি একটি কাগজ দিয়ে আর্ট পেপার দিয়ে এবং সেখানে রঙ দিয়ে আমি কিন্তু একটি কার্ড তৈরি করেছিলাম একটি গ্রিটিংস কার্ড তৈরি করেছিলাম এবং সেইটি আমি উপহার দিয়েছিলাম আমার একটি বান্ধবীকে এবং সেইটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিলো এই বিষয়ে কারণ এই বিষয়ে যেইটা আমি বলছি যে এ এই কার্ডটা হাতে তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে যেকোনো হাতের তৈরি জিনিসটাই কিন্তু ভালো কারণ শিক্ষা হবে সেদিক থেকে এবং জিনিসটা আরও সুন্দর হবে নিজের মনের মতন করে তৈরি করা যাবে এক্ষেত্রে কিছু রঙিন আর্ট পেপার নিয়ে এসে তো সেটাকে কাঁচির সাহায্যে সাইজ করে কেটে যেরকম ভাবে তৈরি করতে চাই বা রঙ দিতে চাইলে আরও অন্য রঙ ধরনের কিছু সেরকম রঙিন কাগজ না থাকলেও বা রঙ দিয়ে রঙ পেনসিল দিয়েও করে বা রঙ তুলি দিয়ে দিয়ে এরকমভাবে কিন্তু করা যায় হাতে হস্তনির্মিত জিনিসের কিন্তু এখন বেশি সংবেদনশীল মূল্য আছে কেননা হাতে তৈরি জিনিসটা করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় সেই কারণে যেকোনো জিনিস হাতের তৈরি মানেই সেটার কিন্তু মূল্যটা একটু বেশিই হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিনতে হলে হ্যাঁ তার মূল্যটা বেশি হয় তাই জন্য আমরা চেষ্টা করি তাছাড়াও এমনিতেও এও আমরা চেষ্টা করি যে আমরা একটা গ্রিটিংস কার্ড সেটা নিজেই তৈরি করে বান্ধবীকে উপহার দিলে সেটা আরও বেশি মানে দাম থাকবে তার কারণ ওটা নিজের হাতে তৈরি করে দেওয়া হয়েছে তো তাই সেটার কিন্তু বেশি দাম থাকবে দোকান থেকে কিনে আনার থেকে আমি যদি নিজের হাতে তৈরি করে দিই সেটার কিন্তু বেশিই দাম থাকবে